আমি বার্নপুর গ্রামাঞ্চলে থাকি এখানকার এটিএমগুলো মোটামুটি ঠিকঠাকই স্টেশন এখানে বার্নপুর স্টেশনের সামনে এটিএমগুলিতে সবসময় নগদ অর্থ পাওয়া যায় না এখানে একমাত্র একটি অ্যাক্সিস ব্যাঙ্কের এ টি এম আছে ওখানে নগদ অর্থ পাওয়া যায় এছাড়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা বন্ধন ব্যাঙ্কের এটিএমে কখনই নগদ নগদ ক্যা টাকা পাওয়া যায় না এর জন্য আমি এখানে খুবই নগদ টাকার অভাব অনুভব করি অ্যাক্সিস ব্যাঙ্কে ব্যাঙ্কের সামনে প্রচন্ড ভিড় থাকে ওখানে অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হয় তারপরে এখানে ওখানকার এটিএমে এখানে ব্যাঙ্কিং গ্রাহক পরিষেবা এখানে ছাড়াও এখানে ব্যাঙ্কিং গ্রাহক পরিষেবা খুব একটা ভালো নয় ব্যাঙ্কের ম্যানেজারদের বিহেভিয়ার একদমই ভালো নয় প্রধানত ইউ বি আই ব্যাঙ্কের ইউ বি আই ব্যাঙ্কের স্টাফ বা ম্যানেজারদের বিহেভিয়ার ভালো এছাড়া এস বি আই বা অন্য কোনো ব্যাঙ্কের বিহেভিয়ার একদমই ভালো নয় কিন্তু বন্ধন ব্যাঙ্ক এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটি এখন বর্তমানে নাম হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সেই ব্যাঙ্কের বিহেভিয়ার খুবই ভালো এই দুটো ব্যাঙ্কেই আমার অ্যাকাউন্ট আছে এবং আমার ওখানেই খাতা চলে তো সেখানে আমার সেখানকার ব্যবহার খুব ভাল লাগে বাট কিন্তু এস বি আইতে আমার একদমই ব্যবহার ভাল লাগে না কিন্তু এস বি আইতে একটি সুবিধা আছে যে আপনি ওখানে টাকা ডিপোজিট করতে পারবেন এবং ডিপোজিট ডিপোজিট করার পরে সেটি আপনার অ্যাকাউন্টে চলে যাবে মানে মেশিন এ টি এম মেশিন দ্বারা ডিপোজিট করতে পারবেন কিন্তু অন্য কোনো ব্যাঙ্কে সেই সুবিধাটি নেই আপনাকে ব্যাঙ্কে গিয়ে টাকা জমা করতে হবে শুধু এস বি আইতে এই সুবিধা আছে মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যে আপনি ওখানে গিয়ে টাকা ডিপোজিট করতে পারবেন মানে ওখানকার এ টি এম মেশিনে এই হলো আমার ব্যাঙ্কিং গ্রাহক পরিষেবা এইভাবেই আমি রেট করতে চাই